আমার গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি আশেপাশের গাছ বাগান এবং আমার মায়ের পরামর্শ নিই কেননা আমার মা খুব সবজি গাছের যত্ন নিতে পারে অনেক সবজি গাছ লাগাতে পারে এবং আশেপাশেও আমার বাগানে দেখি যে সবজি আমার বাগানের পাশাপাশি বাগানে দেখি যে সবজি গাছগুলো খুব ভালো হয় সেই সবজি যারা লাগিয়েছে তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা সবজিতে কী দাও তখন তারা আমাকে বলে যে এই মুরগি সার এবং গরুর সার ইত্যাদিই দেওয়া হয় কীটনাশক পদার্থের থেকে মুরগি সার বা গোবর সার দিলে খুব ভালো চাষ হয় আমি তাই আমার বাড়ির পাশাপাশি লোকেদের বাগান দেখে এবং আমার মায়ের কাছ থেকে গাছের ভালো স্বাস্থ্যের জন্য পরামর্শ নিই